ভারতীয় পরিবহন ব্যবস্থা অত্যন্ত সুন্দর এবং এখানে রেলপথ সড়ক পথ বিমান সমস্ত রকম সুযোগ সুবিধা এখানে আছে এখানকার পরিবহন ব্যবস্থা এবং নদীপথে বলুন আকাশপথে এবং ডাঙা পথে সমস্ত দিক দিয়ে সমস্ত রকম সুযোগ সুবিধার ব্যবস্থা আছে এবং সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব তাড়াতাড়ি যাওয়ার সুব্যবস্থা রয়েছে এবং এছাড়াও যে রাস্তাঘাট সমস্ত রকম সবকিছুই ভালো এবং যাতায়াতের কোনও অসুবিধা নেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে আমাদের যে আগে যে সমস্যায় পড়তে হতো সেই সমস্যাটা আমাদের এখন আর নেই সেটা খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া যায় এবং সমস্ত রকম গাড়ির ব্যবস্থা এবং রেলপথের মাধ্যমে কম খরচে এক জায়গা থেকে আরেক জাগায় যাওয়ার সুবিধা আছে আগে যেটা ব্য খরচ ছিল খুব বেশি এক জায়গা থেকে আরেক জায়গা যেতে গেলে কিন্তু এখন সেই সমস্যাটা নেই এবং ভারতীয় পরিবহন ব্যবস্থার জন্যই এক জায়গা থেকে বিদেশে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে যাওয়ার সুবিধা হয় বা ব্যবসায়ীদের ক্ষেত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসপত্র নিয়ে যাওয়া খুব কম খরচে যাতায়াতের খুব সুবিধা হয় যার জন্য আমাদের ভারতীয় পরিবহন ব্যবস্থাকে অসংখ্য ধন্যবাদ এবং সরকারকে আরও সুন্দর ও সুগঠিত করার জন্য কিছু দাবি রাখা হচ্ছে